আমি অভিনন্দন রেঁস্তোরাতে খাবার অর্ডার দিয়ে থাকি কেননা ওখানকার বাঙালিয়ানা খাবার আমার খুব ভালো লাগে ওখানকার বাঙালিয়ানা খাবারের মধ্যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলু পোস্ত শুক্তো এবং কাতলা মাছের ঝাল এই সমস্ত খাবারগুলো খুব সুন্দর ওরা পরিবেশনও করে খুব ভালোভাবে আর খাবারটাও খুব ভালো তাই আমি অভিনন্দন রেঁস্তোরা থেকে বাঙালিয়ানা খাবারটা বুক করি আর তার সাথে সাথে মাঝে মাঝে কিছু ইটালিয়ান খাবারও আমাকে খুব ভালো লাগে আর চাইনিজ খাবারও চাইনিজ খাবারের মধ্যে এগরোল চাউমিন এই সমস্ত খাবারগুলো খুব মন ছুঁয়ে যায় তাই মাঝে মাঝে ওখান থেকে ওই খাবারগুলোও অর্ডার করে থাকি দেখে নি